এই অঞ্চলে রান্না করা হয় সেরকম কিছু ঐতিহ্যবাহী বাহী খাবার হলো ও ইলিশ ইলিশ মাছের এখানে বেশি কদর ইলিশ মাছের এখানে ইলিশ ভাপা হয় ইলিশ মাছের পাতুরি হয় সর্ষে ইলিশ হয় অয় ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট হয় অয় বা এরকম বেশি কিছু তরকারি ইলিশ মাছটা এখানে বেশি পাওয়া যায় এখানে যেহেতু সামুদ্রিক এলাকা সেই জন্য ইলিশ মাছের এর এখানে চাহিদাটা বেশি বাইরে থেকে পর্যটকরা আসে এখানে তো এরা এই রকমই রান্না রান্নাটা এখানের বিখ্যাত এটা ঐতিহ্যবাহী খাবার বলা হয় এখানের